গ্রামে ওজন কমানোর ঘরোয়া প্রতিকার হল যে গ্রামের মানুষরা অনেক পরিশ্রমী হয় মাঠে ঘাটে খাটে এবং গ্রামে তো শহরাঞ্চলের মতন কোনও জিমখানা নেই আর কোনও শিক্ষাও নেই যে সেখানে জিম করা হবে গ্রামে গ্রামের মানুষরা অনেক পরিশ্রমী হ্যাঁ যেমন আমি যখন স্কুল যেতাম আমি বাড়ি থেকে আমার স্কুলটা অনেকটা দূর তো আমি সাইকেল করে যেতাম স্কুলে সাইকেলিং ওজন কমানোর জন্য অনেক ভালো এবং স্কুল থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে আমরা চলে যেতাম খেলাধুলো করতে মাঠে ঘাটে যেমন ধরেন ফুটবল ক্রিকেট খেলাধুলোর সাথে সাথে বাড়ির খাবারও খুব জরুরি বাইরের খাবার থেকে বাড়ির হাতে বাড়ির রান্নাই বাড়ির খাওয়া দাওয়াই খুব ভালো এবং মানে শহরাঞ্চলের শহরাঞ্চলের মানুষ যেমন বাইরে অনেক ফাস্টফুড খায় ফাস্টফুড পাওয়া যায় শহরাঞ্চলে যেটা গ্রামে খুব কমই পাওয়া যায় তাক্ষেত্রে গ্রামের মানুষরা অনেক সব সময় শাক সবজি হ্যাঁ বাড়িতেই খাই এবং যেমন ধরেন নারকেল নারকেলের খেজুর নারকেল বলতে যেটা ডাবের জল খেজুরের রস এগুলো খুব উপপ্রিয় এবং তার মধ্যে ঘরোয়া প্রতিক্রিয়া হল যে যেমন ধরুন ব্যায়াম যোগা তা তো রয়েছেই এইগুলো সব কিছু ওজন কমানোর জন্য গ্রামের এই প্রতিক্রিয়াগুলোই আমার জানা আছে